বাগানে জন্মানো ফুল ও ফল দিয়ে আমি বিভিন্ন কাজ করে থাকি যদি বলা হয় যে বাগানে জন্মানো ফুল দিয়ে আমি কী করি তাহলে বলতেই হয় বাগানে জন্মানো ফুল দিয়ে আমি প্রথমত আমার বাড়িতে যে ঠাকুর আছে যেহেতু আমরা হিন্দু তো সেই ঠাকুরের পুজো করি এই ফুল দিয়ে তাছাড়াও মন্দিরে পুজো দিই পুজোতেও ফুল দিই এছাড়াও আমি যেহেতু ফুল গাছ চাষ করছি তো আমি বাজারে নিয়ে গিয়ে ফুলগুলো বিক্রি করি এর ফলে আমার কিছু উপার্জনও হয়ে যায় ওখান থেকে আর এছাড়াও যখন কোনো বাচ্চা আসে তখন বাচ্চা যেহেতু ফুলগুলো পছন্দ করে কারণ আমার বাগান খুবই সৌন্দর্যে ভরা খুব ভালোভাবে আমি সাজিয়ে রেখেছি তো আমি তাদেরকেও কয়েকটা ফুল দিই এছাড়া আমি যদি ফলের কথা বলি তাহলে বলতেই হয় আমার বাগানে থাকা ফল দিয়ে আমি প্রথমত বাড়িতে সবাই ফলগুলো খাওয়া দাওয়া করে তারপর যখন আমার গ্রামের কোনো মানুষজনের শরীর খারাপ হয় গ্রামের মানুষ যেহেতু তো তাদের পক্ষে সবার ফল কিনে খাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আমি চেষ্টা করি তাদেরকে ফল দেওয়ার যদি গাছে যতগুলো ফল থাকে যতগুলো গাছে যত রকমের ফল থাকে আমি সবগুলোই তাদেরকে দিই এছাড়াও আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করি কিন্তু গ্রামের মানুষ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে আমি সেখান থেকে অর্থ উপার্জন করি কিন্তু যখন গ্রামে কোনো মানুষ অসুস্থ হয় তাদেরকে বিক্রি করতে পারি না কারণ আমার গ্রামের মানুষকে আমি ভীষণই ভালোবাসি এবং সেই ফলগুলো আমি তাদেরকে খাওয়াই এছাড়াও ব্রাহ্মিশাক যেটা আমি বাচ্চাদেরকে খেতে বলি এবং বাগানও রয়েছে আমি নিজেও খাই ওই শাকটা ঘিয়ের সাথে ভেজে ভাতের সাথে দিয়ে খাই কারণ ওই শাকটা সবাই বলে যে স্মৃতিশক্তি প্রখর করে বা তীক্ষ্ণ করে সেজন্য সেই শাকটা আমি খাই এছাড়াও বাগানে আমার বাগানে জন্মানো ফুল ফল দিই এগুলি দিয়ে ফুল আর ফলগুলি দিয়ে আমি এই কাজগুলি সাধারণত করে থাকি